আমার মতে গ্রামীণ ব্যাপারে কৃষকদের জন্য যদি ধানের বীজ তেলের বীজ সবকিছু বীজের দাম যদি কমানো যেত মাল এইসব দাম খুব বেড়ে গেছে সেই জন্য কৃষকদের খুবই অসুবিধা হয় চাষাবাদ করার জন্য কৃষকদের কষ্ট করে ফসল ফলানোর ফলেও যে বীজটিতে এসে সব বন্যায় এসে জলে ভিজিয়ে দেয় বা ভাসিয়ে দেয় সব কিছু সেইসব রক্ষা করার জন্য যদি ড্রেন একটা সরকার থেকে করে দিত সেইটা খুব ভালো হত যে ড্রেনের দ্বারাই সবকিছু মাঠের জল প্রায় বাইপাস হয়ে বেরিয়ে যেত খুব ভালো হত এসবের জন্য আর একটা যদি স্টোর রুম করে দিত যেখানে স্টোর চাষিদের এক্সট্রা কিছু জিনিস হচ্ছে সেখানে থাকতো চাষিদের খুব ফসল নষ্ট হয় এইসবের জন্য চাষিদের খুব উপকার হত এইসব করা খুবই দরকার